হ্যাঁ অবশ্যই আমার এলাকার স্থানীয় ইস্কুলগুলিতে উন্নতি করতে চাই স্কুলগুলি যেরকম অনেকটা সমস্যা রয়েছে বিদ্যালয়গুলিতে যেরকম কিছু অপরিষ্কার টয়লেট তো আছেই কারণ টয়লেটগুলোতে ব্লিচিং পাউডার দেওয়া হয় না সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তাতে কী হয় অনেকটা জীবাণু ওখানে জড়ো হয় তার জন্য অনেকটা সমস্যা তো দেখা দেয় এবং বিদ্যালয়ে শিক্ষক যতটা পরিমাণ শিক্ষকের দরকার ছাত্র ছাত্রী যতটা আছে তার তুলনামূলকভাবে শিক্ষক অনেকটাই কম আছে শিক্ষক আসেই না তো সেদিকটা একটু নজর দিতে হবে যাতে বিদ্যালয়ে শিক্ষক আসে এবং ছাত্র ছাত্রীদেরকে সেইভাবে পড়াশুনো করাতে পারে সেরকম দিকটাও দেখতে হবে ছাত্ররা আসছে না হ্যাঁ ছাত্র আসবে কী কারণ বিদ্যালয়ে তো সেরকম কোনও না আছে কোনও পাঠ্যক্রম কোনও না আছে কোনও বইপত্র না আছে কোনও শিক্ষক বেঞ্চের তো অভাব আছেই কারণ বেঞ্চ বেঞ্চ সেরকম পরিমাণ নেই অনেকটা কম বেঞ্চ আছে অনেক অনেক বেঞ্চ কী হয় ভাঙা পড়ে আছে সেদিকেও কেউ খেয়াল রাখে না বেঞ্চগুলো তাতে কী হয় তাতে কী হয় ছাত্র ছাত্রী বসতে পারে না তার জন্য বেঞ্চের বেঞ্চও নিয়ে আসা দরকার বিদ্যালয়ে ব্ল্যাকবোটের ব্ল্যাকবোর্ডও অনেকটাই কম আছে প্রত্যেকটা ক্লাসে অন্তত দুটো করে ব্ল্যাকবোর্ড রাখা উচিত কারণ অনেকটা বড় বড় ঘর আছে কিন্তু সেই অনুযায়ী ব্ল্যাকবোর্ড ছোট একটা আছে তো সেক্ষেত্রে যদি ব্ল্যাকবোর্ডটা যদি বড় হয় তাতেও খুব ভালো হয় বা সেদিকটাও দেখতে হবে তাতে কী হয় ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীদের অনেকটা সুবিধা হবে পড়াশুনোরও অনেক ভালো হবে তো আমি চাই আমার স্কুলটাকে যাতে আরও কিছু উন্নতি করা যায় তার জন্য সবদিকে খেয়াল রাখতে হবে এবং যে সমস্ত জিনিসপত্রগুলোর খুবই দরকার সেগুলো তো আনতেই হবে তাহলে ছাত্র ছাত্রীদেরও অনেকটা ভালো হবে তারা তাদের শিক্ষার পথে অনেকটা এগিয়ে যাবে এবং তারা তাদের জীবনের সাফল্য লাভ করতে পারে বলে আমার মনে হয় তাই এইগুলো অন্তত দেখা উচিত